কাপড় ধোয়ার জন্য বাজারে সাধারণত অনেক রকম ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় অনেকগুলোর মধ্যে আমার সার্ফ এক্সেলটাকেই সব থেকে বেশি ভালো লাগে আমি প্রেফার করি এবং সেটা দিয়েই সাধারণত আমি জামা কাপড় বা বাড়ির সমস্ত জামা কাপড়ই আমি কাছি আর আবহাওয়ার কথা বলতে গেলে সাধারণত রৌদ্র ছাড়া তো জাঙাকাপড় সেইভাবে শুকানো যায় না বৃষ্টি বা মেঘলা আকাশ থাকলেও জল শুকিয়ে গেলে কাপড় শুকিয়ে গেলে জল ঝরে গিয়ে কাপড় শুকিয়ে গেলেও রোদ্রের প্রয়োজন তা সাধারণত মেঘলা আকাশ বা বৃষ্টি হলে জল ঝরে যাওয়ার পরেও আমার হয়তো সময় ব্যয় হয় তবুও রৌদ্র উঠলে আমি একটু রৌদ্রই শুকানোর চেষ্টা করি আর জল অপচয় আমি একদম পছন্দ করি না যতটুকু লিমিটেশান আছে জামা কাপড় কাচার জন্য যতটুকু জলের প্রয়োজন হয় আমি সেই জলটাই ব্যবহার করি বাড়তি জল আমি একদম ব্যবহার করি না এবং বাড়ি বাড়ির লোকজন এবং আশেপাশের সমস্ত চেনা পরিচিত সমস্ত লোকজনকেই আমি জল অপচয় যাতে না করে সে বিষয়ে আমি পরামর্শ দিই